বর্তমানে পরিস্থিতিতে বেশি লোকের কাছে বিজ্ঞাপন পৌঁছে দেওয়ার অনেক রকম মাধ্যম আছে শুধু এক দুই রকম না অনেক রকম মাধ্যম আছে যেরকম হচ্ছে ফেসবুকের মাধ্যমে অনেকের কাছে পৌঁছে দেওয়া যায় তারপর টিভি আগেকার দিনে যেরকম ছিলো আগে তো এতোগুলো ফেসবুক এগুলো ছিলো না তখন টিভির মাধ্যমে সকল সকলের কাছে তার প্রডাক্টগুলো পৌঁছিয়ে দেওয়া হতো তাতে অ্যাড করে দেখানো হতো যা তার কী উপকারিতা আছে এবা তার মধ্যে কী কী দেওয়া হয়েছে সেগুলো দেখানো হতো যেমনি আগেকার দিনে যেমনি পেস্ট ব্যবহার করলে তার মধ্যে কী কী জিনিস আছে সেটাও বলা হতো যেমনি বর্তমানে হচ্ছে ল্যাকমি ল্যাকমির মোদ ল্যাকমির মধ্যে কতোটো কতোটা কেমিক্যাল ব্যবহার হয় ল্যাকমে ল্যাকমির যে বিজ্ঞাপন দেওয়ার জন্য সকল রকম টিভিতে টিভিতে জানানো হয় এখন মানুষ যেমনি গুগলের মধ্যে মাধ্যম শেয়ার সার্চ করে বুঝে নিচ্ছে যে কোন প্রোডাক্ট ভালো কোন প্রোডাক্ট খারাপ